ভারতীয় নৃত্যশিল্পীদের বলিউড কতটা প্রভাবিত করে এটা বুঝতে পারা যায় ওই নৃত্যশিল্পীদেরকে দেখেই কারণ বলিউডে যারা নৃত্য করে তারা আগে না নৃত্য শিখলে বলিউডে অত বলিউডকেই অতটা প্রভাবিত করতে পারত না তাই আমার মনে হয় নৃত্যশিল্পীরা বলিউডকে প্রভাবিত করে রেখেছে নৃত্যশিল্পীরা না থাকলে বলিউড কখনোই এতটা প্রভাবিত হতে পারত না কেন বলিউডের আসল জিনিস হল নাচ ও গান ভারতে সবাই পছন্দ করে এমন কিছু চিরসবুজ নাচের গান হল

এছাড়াও রয়েছে এই ধরনের নানারকমের গান বাংলাকে চিরসবুজভাবে নাচে মাতিয়ে তুলেছে